আমার প্রিয় বই হল প্রফেসার শঙ্কুর ডায়েরি সত্যজিৎ রায়ের রচিত এই বইটি আমার খুব ভাল লাগে কারণ এখানে যে গল্পগুলি আছে সেগুলি খুব আনন্দদায়ক ও অ্যাডভেঞ্চারমূলক অর্থাৎ খুব রোমাঞ্চকর এই বইটি পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেমন আবিষ্কার নিয়ে বৈজ্ঞানিক আবিষ্কার এবং অনেক ভুলভাল আবিষ্কার অনেক কিছুই জানতে পারি এ বইটি পড়ে আমার খুবই আনন্দ লাগে এই বইটিতে এমন কিছু ঘটনা বর্ণিত আছে যেমন আমি দেখতে পাই প্রফেসার শঙ্কু একটি রোবোট তৈরি করে বাইরের মহাকাশে পাড়ি দেন আবার উনি একটা কাকের সাথে কথা বলেন যার নাম করভা উনি একটা বিড়াল পুষেছিলেন ওই বিড়ালটির কথাও জানতে পারি আরও অনেক কিছুই জানতে পারা যায় সেই বই থেকে এই বইটি শিশুরা পড়লে খুব আনন্দিত হবে সেইভাবে এই বইটি রচিত কারণ সত্যজিৎ রায় শিশুদের জন্যই অনেক বই লিখেছেন তাই এই বইটিও শিশুদের জন্য খুব আনন্দদায়ক আমি এই বইটি পড়ে আরও অনেক কিছু বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে জানতে পারি ও বৈজ্ঞানিকদের যে ভুল মতামত এই সম্বন্ধেও জানতে পারি আরও অনেক কিছু মহাকাশ সম্বন্ধেও মেঘ সম্বন্ধেও অনেক কিছুই আমি এ বইটি পড়ে জানতে পারি